বর্তমানে একবিংশ শতাব্দীতে উন্নয়নের যুগে বিভিন্ন ধরনের ওজন বাড়ানোর ডাক্তারি পদ্ধতি রয়েছে বেশ কিছু স্টেরয়েড বা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করে ওজন বাড়ানো যায় তবে গ্রামীণ এলাকায় বেশ কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও গ্রামে জনপ্রিয় হওয়া যায় বা ওজন বাড়ানো যায় তো এইগুলির মধ্যে বেশ কিছু উন্নত পদ্ধতি হল বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় বা স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং যেমন এর মধ্যে রয়েছে মাছ মাংস দুধ দই ছোলা ভিজে বাদাম ভিজা এবং অন্যান্য বিভিন্ন প্রোটিন জাতীয় ও ভিটামিন জাতীয় খাবার এছাড়াও গ্রামের অঞ্চলের বিভিন্ন টাটকা ও সতেজ মরশুমি ফল খেয়েও স্বাস্থ্যকর ও জনপ্রিয় হওয়া যায় এবং ওজন বাড়ানো যায় সকালবেলা প্রত্যেকদি প্রত্যেকদিন প্রাতঃভ্রমণ করা ও দৌড়োদৌড়ি করে শরীর চর্চা করা হল এর মধ্যে আরও অন্যতম এছাড়াও বেশ কিছু জিম সেন্টার রয়েছে সেগুলিতেও যে নিয়মিত যাতায়াত করে এই ভাবে এই ওজন বাড়ানো যেতে পারে গ্রামীণ এলাকায়